আপনি কি মোবাইল ওয়ার্ল্ডের ওনার বলছেন আমি শুনলাম যে আপনাদের দোকানে নাকি এখন ডিসকাউন্ট চলছে তো কম রেঞ্জের যদি কিছু ফোন থাকে তো আপনি আমাকে বলতে পারেন আমার বাজেটটা হচ্ছে দশ থেকে পনেরো হাজারের মধ্যে আচ্ছা বুঝলাম তো এইগুলোর মধ্যে কোনটা সবথেকে ভালো হতে পারে আচ্ছা ঠিক আছে তো এখানে রেডমির কীরকম প্রাইজ আছে একটু বলুন ও আচ্ছা এখন ডিসকাউন্ট চলছে তো ঠিক আছে আর আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কীরকম আর স্টোরেজ কীরকম মানে পারফরম্যান্স কেমন হবে আচ্ছা ঠিক আছে তো আমি তাহলে আপনাদের দোকান যাব তো গিয়ে সেখানে অনেকগুলো ফোন দেখব যদি আমার ভালো লাগে আমি নিশ্চয়ই নেব তবুও যদি আপনি যদি বলেন যে আরো কীরকম ফোন আছে আচ্ছা আচ্ছা তো আমি নিলে রেডমি নোট টেনটাই নেব তো আপনি একটু দেখবেন ডিসকাউন্টটা যেন একটু বেশিই হয় আচ্ছা ঠিক আছে হুম তো এই ফোনটা ভালো হবে তো মানে মানে এই ফোনটা এখন বেশি সেল হচ্ছে হুম তো ফোনটা খারাপ বেরোবেনা তো যে কোনও কিছু প্রবলেম বেরোতে পারে এরকম কিছু হবে না তো হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর ফোনটা মোটামোটি কীরকম মানে ভালো হবে তো মানে খুব একটা খারাপ হবে না তো আচ্ছা ঠিক আছে রাখছি আমি আপনার দোকানে যাব অন্যদিন গিয়ে দেখব

আচ্ছা ঠিক আছে রাখছি